আদানি গোষ্ঠী একটি ভারতীয় বহুজাতিক সংস্থা সংস্থার সদর দপ্তর ভারতের গুজরাত রাজ্যের আহমেদাবাদ শহরে অবস্থিত এটি উনিশশো অষ্টআশি সালে গৌতম আদানি প্রধান সংস্থা আদানি এন্টারপ্রাইজ লিমিটেডের সাথে একটি পণ্য বাণিজ্যের ব্যবসায়িক সংস্থা হিসাবে প্রতিষ্ঠা করেন গৌতম আদানি সংস্থাটির চেয়ারম্যান এই গোষ্ঠীর বিবিধ ব্যবসাসমূহের মধ্যে শক্তি সংস্থান রসদ কৃষি আবাসন আর্থিক পরিষেবা প্রতিরক্ষা ও মহাকাশ রয়েছে এই গোষ্ঠীর বার্ষিক আয় তেরো বিলিয়ন মার্কিন ডলার সংস্থাটি পঞ্চাশটি দেশের সত্তরটি স্থানে কার্যক্রম পরিচালনা করে এটি মুন্দ্রা বন্দর সহ দশটি বন্দর ও টার্মিনালের সাথে ভারতের বৃহত্তম বন্দর উন্নয়ন ও পরিচালনাকারী প্রতিষ্ঠান সিঙ্গাপুরে উইলমার ইন্টারন্যাশনালের সাথে একটি যৌথ উদ্যোগের মাধ্যমে গোষ্ঠীটি ভারতের বৃহত্তম ভোজ্য তেলের পণ্য ফর্চুন অয়েলের সহ মালিকানা অর্জন করে এটি তিয়োদা তাপবিদ্যুৎ কেন্দ্রে দুহাজার চৌদ্দো সালের এপ্রিল মাসে ছশো ষাট মেগাওয়াটের চতুর্থ ইউনিট যুক্ত করে যা আদানি পাওয়ারকে ভারতের বৃহত্তম বেসরকারি বিদ্যুৎ উৎপাদকে পরিণত করে দুহাজার পনেরো সালের দ্য ব্র্যান্ড ট্রাস্ট রিপোর্ট দুহাজার পনেরো অনুযায়ী আদানিকে ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য অবকাঠামো ব্র্যান্ড হিসাবে স্থান দেওয়া হয় গোষ্ঠীটি ভারত ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়ায় খনি পরিচালনা করে এবং বাংলাদেশ চীন ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে কয়লা সরবরাহ করে দুহাজার আঠারো উনিশ সালে মোট দুশো মেগাটন কার্গো পরিচালনা করে দুহাজার আঠারো সালে ভারত থেকে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানির জন্য চুক্তি হয় যা ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয়েছিল পরবর্তীতে পরিবহন ব্যবস্থার অভাবে বিদ্যুৎ না আসলেও ক্যাপাসিটি চার্জ হিসাবে বাংলাদেশকে এক হাজার দুশো উনিশ কোটি টাকা দিতে হয়েছিলো